যখন দশ বছর বয়স তখন থেকে আমি শহরে মানুষ হয়েছি কিন্তু তারপর আমার যখন আঠেরো বছর বয়েস হল আমি জানতে পারলাম আমার চন্দ্রকোণাতে একটি দেশের বাড়ি আছে আমি জানার পর আমি বাবা মাকে বলি আমি দেশের বাড়ি যাব আমার খুব যেতে ইচ্ছা করছিল তখন আমার বাবা মা কিছুদিন পর আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে আমি দেখি আমাদের গ্রামে কত সুন্দর ধান চাষ হয় সেখানে আলু চাষ হয় সেখানে কতগুলো স্টোর আছে সেখান কতগুলো ধানকল আছে সেগুলো দেখে আমাকে খুব ভালো লাগে আমাদের শহরের চেয়ে আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর এখানে গাছপালা তারপর এক গাদা তারপর অনেক কিছু এখানে আছে তারপর গ্রামের যে পরিবেশ বা মানুষজন খুব ভালো শহরের চেয়েও এই যে শহরের যে যানবাহন এলাকায় ভর্তি আর এখানে কত সুন্দর মানে এখানে যানবাহন এলাকা খুব কম আর শহরে যে সব বড়ো বড়ো বাড়ি এখানে সব মাটির বাড়ি কত সুন্দর এখানে যে বাড়িগুলোয় মানে থাকলে গরমের সময় ঠাণ্ডা কত সুন্দর বাড়িগুলোয় মানে ঘুম ধরে যাবে আর মাঠের ধারের এই যে গাছের হাওয়া কত সুন্দর আমার আমার খুব ভালো লাগে আর আমার ছোটোবেলার বন্ধুদেরকে দেখে আমার তো মন ভরে যায় আর আমি আর আসতে মন চায়না আমি শহরে শহরকে এসে শহরকে এসে আমার শুধুই বারবার ওই গ্রামের কথাই মনে পড়ছে যে আমি কবে যাব আমার বন্ধুবান্ধবদের সঙ্গে আমি দেখা করব তাদের সঙ্গে খেলব সেই ছোটোবেলায় আমরা আম পাড়তে যেতাম বন্ধুবান্ধবদের সঙ্গে শহরে তো আর সেইটা হচ্ছে না সেই আমার মন মানে তর সইছে না সেই আমার গ্রাম যাওয়ার জন্য আমি গ্রামে যাওয়ার জন্য ছটফট করছি